হ্যালো কে বলছেন

হ্যাঁ আমি রৌনকের বাবা বলছি বলুন ও কি কিছু বদমাইশি করেছে কি ওকে কেউ নিতে যায়নি এখনও ও আমি তো বাইরে এসেছি আর হ্যাঁ আমি তো বাইরে এসেছি ওর ওর মাও তো বাড়িতে নেই আর ওর দিদাও নেই বাড়িতে একটু একটু জল দেওয়ার চেষ্টা করুন না ওকে দেখুন জল যদি খায় তো একটু ও জল না খেলে ও একটু কান্নাকাটি আমি আর আসবে আসবে ওকে একটু একটু একটু বলো না যে ওর বাবা মা আসবে জলদি করে আমরা তো একটু বাইরে এসেছি আমার তো যাওয়া এখন সম্ভব হবে না গাড়িটাও আমার খারাপ হয়ে গিয়েছে আপাতত যা যাকে ওর পাঠিয়েছিলাম ওর দাদা রাজুকে দেখুন একটু সে এখানে যেতে পারে একটু পরে মনে হয় ওর ওর ওর কেউ বন্ধু নেই কি এখনও ওর কি ওর কি ওইখানে কেউ বন্ধু নেই হ্যাঁ ওর দাদাকে ও চেনে না ওর দাদা ওর দাদাকে ও চেনে ভালো করে চেনে ওর দাদাকে ওর দাদাকে ও ভালো করে চেনে আর ও মনে হচ্ছে ও কিছু কাজে আটকে গিয়েছে আমি একবার কল করে দেখছি ওকে কিন্তু দেখুন না ও কান্নাকাটি অনেক বেশি করছে ওকে একটু সামলানো যাবে না কি দেখুন না রৌনকের ব্যাগে কিছু খাবার থাকতে পারে ওকে বার করে খাইয়ে দিন না একটু ওকে একটু মিথ্যা বলে দেখুন না যে বাবা এসে গিয়েছে একটু দাঁড়াতে বলুন ওকে বা ও শুনছে কি কথা কিছু না কিছু কারো কথা শুনছে না ঠিক আছে ওর ঠিক আছে ওর ওর দাদা তবে আমি ওর দাদাকে একবার কল করে দিচ্ছি ও এই মনে হচ্ছে পাশাপাশি আছে চলে যাবে ও প্রিন্সিপালের রুম যে হ্যাঁ ও হোয়াইট কালারের টি শার্ট পড়ে যাবে ও গিয়ে কোনো অফিস রুমে কথা বলবে বা সেই টাইমে আমাকে কল করবে আমি ওর সাথে কথা বলিয়ে দেবো আপনার

ঠিক আছে ধন্যবাদ